কলের জল তো আমি পান করি এবং কলের জল যদি আমি পেতাম তা হলে জীবনধারা আলাদা তেমন কিছু হতো না কলের জল আমি এমনিই পাই আগেকার দিনের যে শুধু কলের যে পরিবর্তন হয়েছে সেটাই দিকটা আমার খুব ভালো লাগে অর্থাৎ আগেকার দিনে জিনিসটা হতো ইয়ে পাতকুয়ো থেকে ওই নলকূপ লাগিয়ে দড়ি দিয়ে জল তোলা হতো এবং সেই জলটাও খুব পরিষ্কার হতো না মানে বেশিরভাগই নোংরা হতো যেহেতু ওটা বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে হতো তাই ওই জলটা এখন সাধারণ মানুষ আগে ব্যবহার করত যেহেতু সব সব জায়গা আগেকার বেশিরভাগ জায়গায় সব পাতকুয়োর ব্যবস্থা হতো এবং নলকূপের মাধ্যমে সেটাকে তুলে আনতে হতো জলটাকে তার পর ধীরে ধীরে সরকারের দ্বারা বিভিন্ন পৌরসভা এলাকাতেই শুরু হল জল না কল লাগানোর ব্যবস্থা নলকূপ লাগানো ব্যবস্থায় কী হতো যে দিনের একটা বিশেষ সময়ে শুধুমাত্র জল আসবে অর্থাৎ হয়তো সে সকাল দশটা থেকে হতে পারে বারোটা পর্যন্ত এমন আবার বিকালে চারটা থেকে ছটা পর্যন্ত এই বিশেষ বিশেষ দিনগুলোতে সময়ে শুধুমাত্র জল আসবে তার পরে আর জল আসবে না তা এটাই ছিল নলকূপের যে ব্যবহার অর্থাৎ দিনের একটা সময় আমাদেরও কিছু কিছু সময়েই শুধুমাত্র জলটা পাওয়া যাবে এবং জীবন আলাদা কথা বলতে আজকাল যে আমাদের বাড়ি বাড়িতে যে যে নলকূপ লাগানো হয়েছে ট্যাঙ্কের যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য হয়তো জীবনটা অনেকটা আলাদা হয়েছে ওতে সময় বেঁচেছে এবং এখন আমি যখন খুশি চাইলেই আমি জল তুলতে পারি এবং সেই জল অনেকটা পরিষ্কারও হয় নোংরা তো সে রকম কিছুই হয় না এবং এখানে বালির দেওয়া হয়তো কিছু কিছু সময় উঠে আসতে পারে নলকূপের সাহায্যে যেহেতু মোটর দিয়ে ওটা চালানো হয় খুবই স্পিডে কিন্তু বেশিরভাগই জল পরিষ্কারই থাকে আমার তো সে রকম কোনো অসুবিধা হয় না আর জল সব সময়ই খুব ভালই হয় যেহেতু ডাইরেক্ট মোটর করে তোলা হচ্ছে এবং আমাদের লেয়ার ম্যাটার করে অর্থাৎ মাটির নীচে কত লেয়ারে সেই নলকূপটা ঢুকেছে দুশো ফুট দুশো কুড়ি ফুট দুশো চল্লিশ ফুট সেই অনুযায়ী দেখলে যে যে কম ইয়ে ফুটে পাইপ বসাবে নলকূপ বসাবে তার তো নোংরা জল একটু উঠবেই অর্থাৎ তার সঙ্গে বালিও থাকবে কিন্তু যে খুব নীচে অব্দি নলকূপ লাগবে তার জল সব সময় পরিষ্কারই থাকবে